হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি আমার নাম হচ্ছে উমাশিস চক্রবর্তী আর কি বলছি আমি আপনার সঙ্গে একটু বলছি আপনার সঙ্গে একটু দরকার ছিল ফাঁকা আছেন কি হ্যাঁ বলছি হচ্ছে আপনি যেই জায়গাটায় পোলট্রি ফার্মটা খুলেছেন আর কি ওটা তো আমার জায়গা আমাকে চেনেন তো হ্যাঁ বলছি আপনি পোলট্রি ফার্মটা খুলেছেন মাস ছয়েক হল এখনও ফার্মের কোনো টাকা আসছে না কেন কারণ আপনি তো বলেছিলেন যে মাসে মাসে টাকা দিয়ে দেবো না বুঝতে পেরেছি সেই হিসাবেই তো আপনি আমার কাছ থেকে জায়গাটা নিয়েছিলেন যে পাঁচ বছরের চুক্তি করেছিলেন বলেছিলেন যে কাকু আপনার হচ্ছে জায়গাটা একটু নিচ্ছি তো এখানে ফার্ম করব সাবমার্সিবল করব সব করব মাসে মাসে প্রত্যেক মাসে আপনাকে ছহাজার টাকা করে আমি দিয়ে দেবো তো আপনার ফার্ম তো মাস ছয়েক চালু হয়ে গেল মোটামুটি দেখতে পাচ্ছি ভালোই সব মুরগি ছাগল এইসব রয়েছে কিন্তু আমার টাকাটা এখনও আসছে না পরে নয় দেখুন সামনে আমারও অসুবিধা নেই সামনে তো কালী পুজো না কালী পুজো বাড়িতে একটু খুব জরুরি টাকার দরকার প্রয়োজন আর কি সেই জন্য আপনাকে কল করা তা আপনি ভালো লোক ভদ্রলোক আমি জানি সে অসুবিধা নেই আপনি টাকা নিয়ে নেবেন সেরকম কিছু নয় আমার ব্যাপারটা হচ্ছে সামনে কালী পুজো আসছে তো দেখুন পরিবারের পরিবার নিয়ে আমরাও বসবাস করি টাকাটা একটু প্রয়োজন আর কি আমার সেই জন্য বলছি কালী পুজোর আগে কি সম্ভব যতটা সম্ভব একটু দেখুন হ্যাঁ সেই সব বুঝতে পারছি দেখুন আপনি কথা দিয়েছিলেন প্রত্যেক মাসে মাসে দিয়ে দেবো সেইটা এখন ছমাস হয়ে গেছে কোনো অসুবিধা নেই আমি কিছু বলিনি কিন্তু যেহেতু আমার কালী পুজো এসেছে সেই হিসেবে আপনাকে টাকাটা দিতেই হবে অর্ধেক হলেও কিছু হলেও দিতে হবে আমার খুবই অসুবিধায় পড়ে যাচ্ছি কিছুটা হ্যাঁ কিছুটা

হ্যাঁ হ্যাঁ ওইটা হলে মোটামুটি এখন চলে যাবে কারণ দেখুন সামনে পুজো তো ওইটা আমার বাড়িতে সব ফ্যামিলিরা রয়েছে সব পুজোয় হচ্ছে গম কিনে দিতে হবে তারপরে আশেপাশে অনেক পূজা রয়েছে মানে বুঝতেই পারছেন আর কি আমি হচ্ছে আপনাকে একবার কল করে নেব কালকে সকালের দিকে

ঠিক আছে এখন রাখছি তাহলে